হ্যাঁ বলুন হ্যাঁ আমি থানা থেকেই বলছি বলুন হ্যাঁ আচ্ছা তো চুরিটা হয়েছে কখন আচ্ছা আপনি গিয়েছিলেন কখন ও তা আপনার কি কারও সন্দেহ হয় কাউকে ও তা আগেও কি আপনার বাড়িতে চুরি টুরি হয়েছে নাকি ও তা কী কী চুরি হয়েছে তা আপনার কি মানে আপনার কাছে প্রমাণ আছে যে ওইটাই চুরি করেছে আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে আপনি একটু পরে ফোন করুন হ্যাঁ